আপনি কী টিভি শো শার্ক ট্যাঙ্ক সম্পর্কে সচেতন হ্যাঁ আমি টিভি শো শার্ক ট্যাঙ্ক সম্পর্কে সচেতন থাকি কারণ যে যাই বলুক আমাকে বোঝাক আমি কেউ যদি আমাকে ভুল বোঝায় আমি তা থেকে সচেতন থাকি এটি কীভাবে ব্যবসা শুরু করার জন্য মানুষকে প্রভাবিত করে কারণ টিভিতে এমন কিচু জিনিস দেখায় যা অ্যাডের মাধ্যমে সেটি দেখে সেও সব মানুষ প্রভাবি প্রভাবিত হয় এবং সে বলে আমিও এই ব্যবসাটি করবো যেমন টিভিতে অ্যাড দেখায় যে একটি ব্যবসা যেমন বোতুলের ব্যবসা যেমন বোতুলের জলের ব্যবসা এরকম নানা জাতীয় পোল্ট্রি ফার্ম বা অনেক ব্যবসা আছে শিম ব্যবসা এরকম ব্যবসা করে যারা বড়োলোক হয়েছে বা বড়ো বড়ো মানুষ হতে পেরেছে তারা টিভি শোয়ের মাধ্যমে অ্যাড দেখায় যে আমি এই ব্যবসাটি করে এতো বড়ো হয়েছি যাতে সে অ্যাডটি সবাই দেখে প্রভাবিত হয়ে তার কিচু টাকা বা মুনাফা পায় এবং সেটি হয়ে সে অ্যাডটি দেখে সবাই যাতে প্রভাবিত হয়ে সবার যেমন মনোবল বাড়ে এবং সবাই ব্যবসা খোলা এরকম ব্যবসা খুলে নিজের পায়ে সবাই যেন দাঁড়াতে পারে সেই জন্য তারা অ্যাডটি দেয় এবং সেটি দেখার ফলে সব মানুষরা ভাবে যে আমরাও এরকম বড়ো একজন মানুষ হবো তার মতো এরকম ব্যবসা করে তাই সবাই এইভাবে প্রভাবিত হয়ে তারা সবাই ব্যবসা শুরু করে